হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ আমি অনুপ মণ্ডল হ্যাঁ আমি হেমনাথ থেকে বলছি হ্যাঁ স্যার স্যার ভালো আছেন তো স্যার হ্যাঁ আমার এই গ্যা আমার এই বা বাড়িতে অনেকদিন থেকে আমি ওই ইয়ে মানে রাত্রিতে লোক আসা যাওয়া করে বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে কিন্তু লক্ষ্য করি কিন্তু কোনো জিনিসে হাত দেয় না বলে কিছু বলতে পারি না আমি আমি বহু দিন ধরে ধরে ধরে তো আমি পরীক্ষা করছি যে এই রাত্রিতে এ ভদ্রলোক এ তো অচেনা লোক এ কোথা থেকে এসেছে কী দরকারে এসেছে আমি গ্রা আমি গ্রামে যারা আমাদের বাড়ির পাশে আছে মানে যারা ভালো বোঝে যারা বা আমাদের থেকে যারা আমাদের বয়স্ক যারা তাদের সঙ্গে আলোচনা করেছি যে হ্যাঁ কাকা এই এই রাত্রিতে আপনাদের চোখে পড়ে কি না বলতে পারব না কিন্তু আমি মাঝে মাঝে রাত্রিতে ধরো কোনো বিষয়ে আমাদের গো গোয়াল ঘরটা রাস্তার উপরে আছে মাঝে মাঝে একটা গোরু দেখতে এ যখন ঘুম ভেঙে যায় তখন যেয়ে দেখি যে ভাবি যে রা যাই গোয়াল ঘরে গোরুগুলো ঠান্ডায় কী করছে একটু দেখে আসি

না না গ্রামে সেই চিনি না বলে আমি কাকাকে বললাম কাকা এরকম রাত্রে তো রাত্রিতে এরকম আমি অনেক কয়েক দিন ধরে দেখছি যে এরকম লোকটা যাতায়াত যাতায়াত করে তা আমি কিছু বলি না জানি যে না না করেনি যে এ তো আমাদের পথচলতি লোক যাচ্ছে কী কার দরকারে কী যাচ্ছে কী করে বলব তাই এক দিন আমি কাকাকে বললাম কাকা এইরকম একটা লোক এরকম প্রায়ই লোক অচেনা লোক প্রায় দিন যাতায়াত করে তা আমি কিছু বলি না কারণ কে কোথায় যাচ্ছে তাতে হ্যাঁ হ্যাঁ চিনতে পারব হ্যাঁ স্যার ধন্যবাদ